বাচ্চাদের আঁকা বা পেন্টিংয়ের ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা পালন করতে হয় সেটা হলো সঠিক বয়েসে বা সঠিক সময়ে শিক্ষাগ্রহণ করতে হয় বা এর প্রতি বিশেষ পরিচর্যার ব্যবস্থা করতে হয় কোনো একটা নির্দিষ্ট বয়েস পার হয়ে যাওয়ার পরে মানুষ আর চেষ্টা করলেও বা খুব সহজে ছোটোবেলায় বা অল্প বয়েসে যেইভাবে শেখানো যায় একজন বেশি বয়সের বা বয়স বৃদ্ধির সাথে সাথে তার প্রশিক্ষণের ব্যবস্থা করলে সেভাবে প্রশিক্ষণ নেওয়া কখনোই সম্ভব হয় বলে মনে হয় না তো এই পেন্টিং বা আঁকার অঙ্কন চিত্র স শেখার জন্য একটি নির্দিষ্ট বয়স অন্তর বা খুব ছোটোবেলায় অল্প পরিমাণ বয়সেই এই শিক্ষার প্রতি বিশেষ বাবা মাকে গুরুত্ব আরোপ করতে হয় এবং এর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দিতে সম্পন্ন সেরকম ব্যক্তির কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয় বা সেরকম প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই তার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয় এটির জন্য বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের বয়সের কথা বলে থাকে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন ব্যক্তিকে পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যেই উপযুক্ত ব্যক্তির কাছে বা প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো উচিত বলে আমি মনে করি তো ব্যক্তিভেদে অনেকে এটা পাঁচ সাত বছরের জায়গায় এটা আট থেকে দশ বছর পর্যন্ত বলে থাকে তবে পাঁচ সাত বছর বয়সে একজন বাচ্চাকে বা শিশুকে তার প্রশিক্ষণের জন্য অঙ্কন প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করে দেওয়া দরকার বলে আমি মনে করি